আমি তাকে এটাই পরামর্শ দেবো যে সে ডে কা ডেলি সকালে উঠে হালকা সুষুম সুষুম জল খেয়ে প্র্যাকটিসের জন্যেই বসে ডেলি গানের প্র্যাকটিসটা করে যদিও যতই প্র্যাকটিসটা করবে তার জন্যে ততই ভালো হবে এবং সে ভাববে যে প্র্যাকটিসের সময় আমি ঠান্ডা জল খাবো কিংবা আইসক্রিম খাবো এগুলো খাওয়া ভালো নায় এগুলো খেলে গলার সুরটা খারাপ হতে পারবে এবং সে যতই বেশি শাক সবজি ফল খাবে এবং সুষুম জল খাবে লবণ খাবে এগুলো দিয়ে তার গলার সুরটা আরও বেশি হতে পারে এবং সে দিনভরের মধ্যে দুবার প্র্যাকটিস করা তাকে বেশি উচিত যদি কোথায়ও পারফরমেন্সে গেলেও তার গলা সুটা ভালো না থাকে তাহলে ওর ভালো হবে না তাই জন্যে তাকে দিনভরের মধ্যে দুবার প্র্যাকটিস করতে পারে এবং তার প্র্যাকটিসটা যতই হবে তার জন্যে গলা সুুরটা আরও বেশি হতে পারে